আমি যেহেতু ছবি আঁকতে খুবই পছন্দ করি তাই অবসর সময়েই আমি শুধু শুধু বসে না সময় কাটিয়ে ছবি আঁকি তখন মনের ভাবনায় যা আসে আমি সেটাই স্লেট পেন্সিল বা রঙ তুলির সাহায্যে খাতায় আঁকি অনেক সময় যদি নিজে না পারি তখন মনে হয় যে অনলাইনে কিছু দেখি তো অনলাইনে কিছু দেখে যদি সেটা আমার ভালো লাগে তাহলে সেটা আমি ছবি আঁকি কিন্তু বেশিরভাগ সময় আমি অনলাইনের সাহায্য নিই না নিজে থেকেই নিজের মনের ভাবনার সাহায্যেই আমি আঁকি আঁকার সময় অনলাইনে সাহায্য নিলে কিছু নতুন নতুন ছবি আঁকা যায় ঠিকই কিন্তু তার মধ্যে নিজের মনের মাধুর্য ঠিক খুঁজে পাওয়া যায় না তখন ওই অনলাইনে দেখানো ছবিটিকেই আমাদেরকে অনুসরণ করে আঁকতে হয় তাই সেটার প্রতি আমার আকর্ষণ খুব একটা বেশি থাকে না আঁকার সময় ওই আমি নিজের মনটাকেই বেশি কাজে লাগাতে পছন্দ করি নিজের মনের মাধুর্য মিশিয়েই আঁকাতে ভালোবাসি কিছু দিন আগে আমি একটি সুন্দর কৃষ্ণ ঠাকুর এঁকেছিলাম যেটা আমার অত্যন্ত পছন্দ হয়েছিলো নিজে নিজেই খাতায় কী আঁকবো খুঁজে না পেয়ে মনে ভাবতে লাগলাম আজ এটা একটু এঁকে দেখি দেখা যাক কতোটা সুন্দর আঁকতে পারি এই ভেবে আমি শুধুমাত্র পেন্সিলের সাহায্যে খাতায় একটি সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুর আঁকার চেষ্টা করছিলাম এবং আঁকার সময় ভাবছিলাম হয়তো আমি সুন্দরভাবে এঁকে উঠতে পারবো না হয়তো এটা অতটাও সুন্দর হবে না এরকম ভাবতে ভাবতে যখন আমার আঁকাটা সব শেষে সম্পূর্ণ হয়েছিলো তখন দেখলাম সত্যিই ছবিটি অপূর্ব সুন্দর হয়েছে আমি ছবিটি বাড়ির প্রত্যেকজন সদস্যকে দেখালাম সবাই দেখে বলেছিলো ছবিটি সত্যিই সুন্দর হয়েছে এই ছবিটি আমার এক আঁকার যতগুলো ছবি আছে সব থেকে অত্যন্ত প্রিয় ছবি যেটা আঁকার জন্য আমি তৈরিই ছিলাম না আজ এটা আঁকবো এত ভালো হবে ভাবতেই পারিনি অথচ সেই ছবিটি সবার কাছে অত্যন্ত সুন্দর হয়ে উঠেছিলো অনেক ছবি আঁকার সময়ও আমি ছোটোদেরকে যখন বোঝাই বা শেখাই তাদেরকে ছবি আঁকার বিভিন্ন ধরনের নিয়ম বোঝাই তাদেরকে আমি সোজা লাইন টানতে শেখাই সোজা লাইন টানার সময় তাদেরকে আমি বারবার স্কেল ব্যবহার করতে বারণ করি কারণ তাদেরকে একবার স্কেল ব্যবহার করা শিখিয়ে দিলে ওটা তাদের অভ্যস্ত হয়ে যাবে পরবর্তীকালে তারা আর সেই ছবিটি সুন্দরভাবে আঁকতে পারবে না বা সোজা লাইন টানতে পারবে না বাচ্চাদেরকে শেখানোর সময় এই দিকগুলো তাদেরকে আমি ভালোভাবে মনে করিয়ে দিই যাতে তারা সেই ভুলটা না করতে পারে সেই ভুলগুলো না করে তারা যেন সুন্দরভাবে ছবিটি আঁকতে পারে ছবি আঁকার পদ্ধতি রঙ করার পদ্ধতি সব কিছু তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হয়